হ্যালো বলছি এটা কি মীনাক্ষী মিশন হসপিটাল একটু ডাক্তারবাবুর সথে কথা বলতে পারি আচ্ছা আপনি ডাক্তারবাবু হ্যাঁ বলছি ম্যাম আমার না ভীষণ মানে কদিন ধরে পেটে যন্ত্রণা মানে কি বলব এত পেটে যন্ত্রণা করছে অসহ্য ব্যথা চোখ থেকে ঠান্ডাতে অনবরত জল বেরিয়ে যাচ্ছে আর ফুলে গেছে চোখটা হ্যাঁ বলছি কোনো যদি ওষুধ দেন মানে

ওই এই দুটো তো খাওয়ার পরে খাব তো আচ্ছা আচ্ছা আপনি যে বলছেন রিচ খাওয়া চলবে না তাহলে কী কী খেতে পারব বা কেমন কেমন খাওয়ার খেলে আমার পেটের পক্ষে ভালো হবে সেটা যদি বলে দেন আচ্ছা বলছিলাম আপনি একটু মানে ডায়েট চার্টটা যদি বলে দেন সকাল আচ্ছা আর বলছি রাতে কি খাব আপনি মানে আচ্ছা ওষুধটা তো একবেলাই খাব তো ঠিক আছে ম্যাম থ্যাংক ইউ ম্যাম ম্যাম বলছি আপনি এরপরে কবে বসবেন তাহলে দেখাতে যাব ঠিক আছে ম্যাম ওকে ম্যাম থ্যাংক ইউ রাখছি